আমার সবচেয়ে প্রিয় রেসিপি হলো ছানাবড়া এবং পটলের রসা যেটা আমি খুব ভালোবাসি কেননা আমি আমিষ খাবার খুব একটা পছন্দ করি না নিরামিষ খাবারই পছন্দ করি আর এটা সবচেয়ে প্রিয় রেসিপি কারণ এটা দুধের তৈরি জিনিস ছানা দিয়ে তৈরি হয় আর এই ছানাটা আমরা খুবই ভালোবাসি তাই পটল এবং ছানা দিয়ে আমরা রসা তৈরি করলে সেটা খুব ভালোবাসি